আমি একটা খাবার অর্ডার করেছিলাম তো আপনি আমার পেমেন্টটা আটকে গিয়েছে তো সে জন্য আমি খাবারটা পাচ্ছি না তো আপনার সংস্থাকে বলুন যেন পেমেন্টটা ক্লিয়ার করে দেয় যেন আমি খাবারটা আমি পাই যেন আমি পেমেন্টটা করতে পারি আর অনেক সময় পেমেন্ট করতে পারি না আটকে গিয়েছে পেমেন্ট সার্ভার ডাউনের জন্য সেই জন্যই খাবারটা পাই কেননা পেমেন্টটা করতে পারি